আমি কাঁদবো তো

হ্যাঁ কোথা থেকে বলছেন না ও ওই আমার আমা আপনার কি ফলের দোকান তা আপ ওখানে কি ওই বাইরের কিছু কিছু ফল পাওয়া যাবে ওই ধরুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁর আমি বলছি আমি আমি বলছি দাঁড়ান শুনুন হুম আচ্ছা আচ্ছা ওই ড্রাগন ফ্রুট চাই আর আনারস চাই হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ও ঠিক আছে যা আছে হো ওতে আমাদের চলে যাবে তুমি মোটামোটি পাঁচটা ফল তো হয়েই গেছে আমার যা দরকার হুম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ও কম আপনার ওই ফলের দামগুলো কী কী দাম এক একটা ফলের এক একটা আলাদা আলাদা করে বলুন আপেলের দাম কতো আচ্ছা আপেলের দামটা বলুন দেখি আচ্ছা আর হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হুম হুম আচ্ছা ঠিক আছে ঠিক আছে তালে মোটামোটি মনে করুন ওই আপনার বিল কী রকম হবে একটু আইডিয়া দিতে পারবেন সে তো ঠিক ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি এই এই দশ মিনিটের মধ্যে আপনার ওখানে যাচ্ছি আগে আচ্ছা রাখুন তাহলে